হ্যাঁ আমাদের গ্রামে এখনও একটা ঐতিহাসিক স্থান আছে যেটা হলো নীলকুঠি ভারতবর্ষে যখন ইংরেজ শাসন করতো তখন ইংরেজরা আমাদের গ্রামে নীলকুঠি বানিয়েছিলেন এবং নীলকুঠির দ্বারা আমাদের গ্রামে নীল চাষ করা হতো এবং সেইসব নীলকে আমাদের গ্রাম থেকে এক কিলোমিটার দূরে শিলাবতী নদীর দ্বারা ইংল্যাণ্ডে পাঠানো হতো সেই স্থানটা আমাদের গ্রামে এখনও উপস্থিত আছে এবং সেই স্থানটাকে সরকার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে এবং সেই স্থানটাকে খুব সুন্দরভাবে একটা পার্কে পরিণত করে দেওয়া হয়েছে এবং আমাদের গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে আরেকটা ঐতিহাসিক স্থান আছে যেইটা হচ্ছে ফাঁসিডাঙ্গা যেখানে আগে ইংরেজ আমলে ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া দেওয়া হতো ওই স্থানটাকেও এখন সরকার দ্বারা ভালো করে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং কিছুদিন যাবৎ ওখানেও পার্কের নির্মাণ হচ্ছে এবং সেই দুটো স্থান আমাদের গ্রামে এখনও উপস্থিত আছেন ঐতিহাসিক সময় হিসাবে আমাদের গ্রামের সমস্ত লোক নীলকুঠি এবং ফাঁসিডাঙ্গা সম্পর্কে জানেন এবং চারদিক থেকে লোক নীলকুঠি এবং ফাঁসিডাঙ্গা উভয়ই বেড়ানোর জন্য আসেন এবং সেইসব স্থানে পার্কে এখন বেড়ানোর জন্য একটা পয়সা নেওয়া হয় সাধারণ ব্যক্তিদের কাছে এবং সেই পয়সা দ্বারা সেইসব স্থানকে সংরক্ষণ করা হয় এখনও এই জন্য আমাদের গ্রামেও দুটো ঐতিহাসিক স্থান আছে